পশ্চিমবঙ্গের ভাষা বাংলা যদিও পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ বাংলা ভাষা ছাড়া হিন্দি ভাষা বলে ভারতীয় উপমহাদেশে হিন্দি ও বাংলার মধ্যে হিন্দি ভাষা বেশি মানুষ ব্যবহার করে দু হাজার এগারো সালে ভারতের জনগণনা অনুযায়ী হিন্দি ভাষা ভারতের সর্বাধিক ব্যবহার ভাষা যা তেতাল্লিশ শতাংশ তেষট্টি শতাংশ মানুষের ভাষা বাংলা ভাষার ভারতের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা যা আট পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট মানুষের মাতৃভাষা তবে মনে রাখতে হবে এই পরিসংখ্যান মা শুধুমাত্র ভারতের জন্য পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সর্বাধিক ব্যবহৃত ভাষা এই পরিসংখ্যান শুধুমাত্র মাতৃভাষার উপর ভিত্তি করে তৈরি অনেক মানুষ হিন্দি ও বাংলা উভয় ভাষাই ব্যবহার করতে পারে বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ব্যবহৃত ভাষা হিন্দি ভাষা বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা